প্রত্যেকের জীবনে বেশ কিছু ঘটনা থাকে বা কাজ থাকে যেখানে মনে হয় যে এই কাজটি করে আমি সন্তুষ্ট হয়েছি আমার জীবনের এরকম একটা ঘটনা হচ্ছে আমি যখন ক্লাস টুয়েলভে পড়ি মানে উচ্চ মাধ্যমিক দেব সেই সময়ে আমার সামনে রাস্তায় রাস্তায় একটি ঘটনা ঘটে এক বৃদ্ধ লোক যিনি কিনা রাস্তা পার হতে যাচ্ছিলেন এবং সেই সময়ে হঠাৎ করে এসে একটি গাড়িতে ধাক্কা মেরে তিনি পড়ে যান সেই সময়ে আমি আমার হাতে সময় ছিল না তবু আমি একটি মানে জরুরি কাজেই যাচ্ছিলাম কিন্তু ওই লোকটির অবস্থা দেখে আমি আর কাজের কথা ভুলে যাই আমি সঙ্গে সঙ্গে আমার আশেপাশে আরও দু একজন থাকলেও তারা তাদের কাউকেই আমি সচেষ্ট হতে দেখিনি তাকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য তাই বাধ্য হয়ে আমিই তাকে হাসপাতালে নিয়ে যাই এবং হাসপাতালে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে মোটামুটি আমি তার বাড়ির নাম্বার নিয়ে তাদের বাড়িতে জানাই তো সেই ছোটো বয়সের একটা ঘটনা তখন আমার জীবনের মানে সেই বয়স হিসাবে আমি তখন অনেকটাই ছোটো তাই ওই ঘটনা আমাকে আজও অনেকটা নিজের প্রতি কিছুটা হলেও গর্ব বোধ করি যে সেই সময় আমি ওই মানুষটির পাশে দাঁড়াতে পেরেছিলাম